আমাদের ঝাড়গ্রাম জেলা একটি কৃষিপ্রধান অঞ্চল এখানের অর্থনৈতিক অবস্থা পুরোপুরি কৃষির ব্যবস্থার ওপর নির্ভর করে এখানে অর্থনৈতিক অবস্থা এবং জীবনযাত্রার মধ্যে খুবই অবদান রাখে এখানে অর্থনৈতিক অবস্থা সাধারণত কৃষি নির্ভর তাই কৃষি অর্থনৈতিক ব্যবস্থাকে আরো উন্নত করতে গেলে কৃষি আমাদের আরো ভালোভাবে করতে হবে কৃষিকার্য ভালো করার জন্য আমাদের অনেক কিছুই ব্যবস্থার প্রয়োজন হয়ে থাকে এবং আমাদের এই কৃষিকাজ আমাদের জীবনযাত্রায় অনেকভাবে অবদান রাখে শুধুমাত্র চাষিরাই বুঝতে পারেন চাষের মূল্যবোধ কী চাষ ছাড়া পুরো পৃথিবী অচল যদি একজন কৃষক চাষ করা বন্ধ করে দেয় তখন পৃথিবী না খেতে পেয়ে মারা যাবে সারা পৃথিবীর মানুষ তাই অবশ্যই আমাদের পেশা আমাদের জীবনযাত্রায় অবদান রাখে তার যে সমস্ত কর্মক্ষেত্রগুলি রয়েছে এখানের কর্মক্ষেত্র খুব একটা উন্নত না হলেও এখানের কুটির শিল্প অনেকটাই উন্নতি লাব করেছে কুটির শিল্প যেমন মাদুর বোনা চাটাই বোনা বসার আসন বোনা তাছাড়া যে সমস্ত ঝোড়া আরো ইত্যাদি রয়েছে সে সমস্ত কুটির শিল্পগুলি অনেকটাই উন্নতি লাব করেছে আমাদের ঝাড়গ্রাম জেলায় এই সমস্ত ঝাড় কুটির শিল্প অর্থনৈতিক অবদান দিক থেকেও অনেকটা এগিয়ে গিয়েছে আমাদের এই জেলাতে তাছাড়া ডিসেম্বরে সাতাশ হল গড়তম ঠান্ডা দিন সবথেকে আমাদের এই ঝাড়গ্রাম জেলায় এবং গড় বার্হ্যিক তাপমাত্রা হল উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এই সময় পনেরোই জুন হল সবচেয়ে উষ্ণতম দিন যখন সবচেয়ে উষ্ণতম দিন শুরু হয় আমাদের এই ঝাড়গ্রাম জেলায় তখন আমাদের জেলাতে ঠান্ডার যে সমস্ত ব্যব খাদ্যদ্রব্যগুলি রয়েছে সেগুলির বিক্রির পরিমাণ বেড়ে যায় সেই কারণে সেই সমস্ত ব্যবসায়ীদের অনেকটাই লাভ হয়ে থাকে এটি অর্থনৈতিক দিক থেকে অনেকটাই এগিয়ে যেতে সাহায্য করে আমাদের ঝাড়গ্রাম জেলাকে তাছাড়া যখন অতিরিক্ত ঠান্ডা পড়ে তখন ঠান্ডায় যে শীতবস্ত্রগুলি রয়েছে আমাদের এই শীতবস্ত্রগুলির বিক্রির পরিমান প্রচুর বেড়ে যায় এইভাবে বিক্রির পরিমাণ বেড়ে যাওয়ার কারণে অর্থনৈতিক অবস্থানে তখন এই দিনটি আমাদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে